হ্যাঁ মিষ্টির দোকান বলছেন হ্যাঁ বলছি দাদা আপনার কাছে মিষ্টি দই পাওয়া যাবে না না সব দোকানে তো মিষ্টি দই রাখে না না না কুড়ি কেজি মতো লাগবে আচ্ছা আচ্ছা আচ্ছা গত পরশু দিন লাগবে আমার বাড়িতে অনুষ্ঠান আছে করে দিতে পারবেন তো তো মিষ্টি দই আপনারা কী প্রসেসে তৈরি করেন কোনও ভেজাল থাকবে না তো আচ্ছা আচ্ছা তো কিছু যদি মনে না করেন তাহলে একটু জিজ্ঞাসা করি মানে আপনারা কী প্রসেসে তৈরি করেন

না না আমি ক আচ্ছা আচ্ছা তো আমি আপনাদের দোকানের কম বেশি নাম শুনেছি হুম কিন্তু আপনাদের দোকানের মিষ্টি ফিষ্টিগুলো খুব নামকরা মিষ্টি কিন্তু দইটা কখনও খাইনি তো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা দইটাও খুব ফেমাস আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাই যারা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝলাম তো আপনারা তাহলে ভালোভাবেই মোটামুটি বানান এবং দইটা আশা করি খুব সুস্বাদু হয় আচ্ছা

আচ্ছা আচ্ছা তারপরে বসিয়ে দেন নাকি

ও আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে আপনার কাছে যাই গিয়ে কাল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে গিয়ে আপনার দোকানে টাকা পেমেন্ট করে দিয়ে আসবো ঠিক আছে রাখি তাহলে হুম